হ্যালো ড্রাইভারবাবু বলছি সামনে একটা ধাবা দেখলে একটু দাঁ মানে বাস একটু দাঁড় করাবেন যে অনেক দুপুর হয়ে গিয়েছে তো সব সবার খিদে পেয়েছে এই সময় খিদের মানে দুপুরবেলা খিদের একটা টাইম আচ্ছা সামনে একটা যে কোনো একটা ধাবা দেখে ভালো ধাবা দেখে মানে ওখানে গা বাসটা দাঁড় করালে একটু ভালো মানে না না অসুবিধা নেই যদি ভালো ধাবা হয় তো অবশ্যই সেখানে সবাই মিলে খাওয়া দাওয়া করব আর যদি একটু মানে বাথরুমের ইয়ে থাকে বাথরুম জল টলের ব্যবস্থা থাকে তাহলে তো খুবই ভালো আচ্ছা ঠিক আছে আর বাসে আরও তো প্যাসেঞ্জার রয়েছে তারাও নামবে কি না আপনি একটু মানে জেনে নেবেন যে সবাই যদি নামে তাহলে ওখানে ভালোই হবে এক জায়গায় অনেকক্ষণ মানে দাঁড়ানোও যাবে একটু ঘুরে টু্রে ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে